আমার বাড়ির সামনে কতোটা খোলা জায়গা আছে আমি সেখানে কয়েকটা গাছ রোপণ করে বাগান তৈরি করেছি গাছপালাগুলো গাছগুলো খুব বড়ো হচ্ছে ছোটো একটা ছোটো বাচ্চা যখন বড়ো হয় তাকে দেখতে যেমন লাগে গাছগুলো ঠিকই যেভাবে বাড়ছে দেখে আমার খুব আনন্দ লাগে মনে হয় যেন সারা দিন ওইখানে বসে থাকি গাছের গড়াই একটাও ঘাস গজাতে দিই না গাছটা যাতে ডালপালায় পোকা না আক্রমণ করে আমি সেদিকে খুব ভালো করে লক্ষ্য করি এবং গাছটার দিকে ফিউরাডন দিই গাছের গড়ায় যাতে না পোকা আক্রমণ করে এবং জল তো দিই তাছাড়া গাছের গড়ায় সার দিই আরও কতো কিছু আমি সারা দিন ওই গাছ নিয়েই বসে থাকি গাছগুলোনকে স্নেহ করি একটা বাচ্চার মতো ওরা তো গাছ অদের আমি রোপণ করেছি ওদের না পরিচর্চা করলে কীভাবে কী হবে বলুন তো তাই আমি বাগানে সামনেই থাকি টুলু পাম্প নিয়ে গাছের গড়ায় আস্তে আস্তে জল দিই ছোটো গাছ যাতে না মোচকে ভেঙে যায় সেই দিকেও আমি লক্ষ্য করি কিন্তু মানুষ কটা মানুষ জানে যে একটা গাছ একটা প্রাণ গাছ তো কাটা চলবেই না তালে আমরা বিনা অক্সিজেনে মারাই যাবো গাছ থেকে আমরা অক্সিজেন পাই আরও যে কতো কিছু পাই তাছাড়া ওই ছোটো ছোটো বাগানে ছোটো ছোটো ফুল গাছ লাগালে কতোই না সুন্দর দেখায় ফুল তো দেবতার পায়েও দেয়া হয় সেই জন্য ওই বাগানে কিছু চারা গাছের সাথে আমি ফুল গাছও লাগিয়েছি যা দালাগছে বাগানটা কী আর বলি দেখলেই মানুষ ওই বাগানের দিকেই চেয়ে থাকে শুধু তো ওই চেয়ে থাকা নয় আমারও পরিশ্রম একটা গাছ যত্ন নেওয়া মানে কী আর বলবো কতো কিছু করতে হয় আমাকে তবুও আমি গাছ লাগাবো এবং গাছ পরিচর্চা করবো গাছ না লাগালে আমাদের কী বলুন তো সময় কাটছে না অবসর জীবনও কাটছে না তাই বিনা কাজে কোনো জায়গায় না সময় কাটিয়ে ওই বাগানে আমি সময় কাটালাম আমি এইভাবে গাছ লাগাই এবং গাছের পরিচর্চা করি এবং গাছে রোপণও করি